বাংলা ভাষা সম্বন্ধে অনেক রকমের ভ্রান্ত ধারণা সবারই মনে কিছু না কিছু রয়েই গেছে তাদের মধ্যে বিশেষ কয়েকটি হলো যে বাংলা ভাষা শুনতে প্রায় সবসময় একই রকম হয় যেটি সম্পূর্ণ ভুল বাংলার অনেক রকমের প্রকার আছে সাধু ভাষা চলিত ভাষা সাধারণ বাংলা ভাষা যেমন বাংলাদেশের বাংলা আলাদা হয় পশ্চিমবঙ্গের বাংলা ভাষাটা আলাদা হয় কলকাতা মেদিনীপুর এইসমস্ত জায়গার বাংলার আলাদা আলাদা ভাগ থাকে দ্বিতীয় একটি ভ্রান্ত ধারণা হল যে বাংলা ভাষা শুধু পশ্চিমবঙ্গেই চলিত যেটি সম্পূর্ণ ভুল ধারণা বাংলা ভাষার অনেক ধরণের জায়গা আছে যেখানে বাংলা ভাষায় কথা বলা হয় যেমন বাংলাদেশ পশ্চিমবঙ্গ আরও অনেক জায়গা আছে যদি এবার বলা যায় যে এগুলোর সমাধান কি করে হতে পারে তাহলে এইগুলার সমাধান রয়েছে শিক্ষা সংস্থাদের কাছে যদি শিক্ষা সংস্থানে বাংলা ভাষার উপরে জোর দেওয়া হয় বাংলা ভাষার উপরে অনেক রকমের পড়াশুনো আছে যেগুলা যদি করানো যেতে পারে বা যদি বাংলা ভাষাকে আর একটু স্বীকৃতি দেওয়া হয় লোকে যদি বাংলা ভাষার ব্যাপারে জানে তাহলে বাংলা ভাষা আস্তে আস্তে সমাজে উঁচু স্থান পাবে এবং বাংলা ভাষার ব্যাপারে যেই ভ্রান্ত ধারণাগুলি আছে সেগুলো আস্তে আস্তে লোকের মন থেকে দূর হয়ে যাবে এবং বাংলা ভাষার যে সমস্ত ভ্রান্ত ধারণা সেটা আসলে লোকে বুঝতে পারবে এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে